হুম বলুন হুম ভেজিটেবল আপনার লাগবে কবে বলুন তো কতটা অর্ডার ঠিকঠাক একটু বলবেন ভালো করে কালকে কটার দিকে না আপনার যখন লা চাইবেন আমি আম আমি ঠিক সেই সময়ই দিয়ে দেবো আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বারোটা তো একদম একদম বলতে হবে না ওটা চাষীর কাছ থেকে নেওয়া সব

হ্যাঁ হুম হুম সব কোয়ালিটি ভালো আছে